সঞ্চিতা ট্রাভেলস আমি অরিক দত্ত বলছি বলছি গত দশ তারিখ যে আপনার ট্রাভেলস থেকে আমরা একটা বাসের ব্যবস্থা করেছিলাম ভাড়া করেছিলাম সেই বাসটা নিয়ে আমাদের দশ তারিখ দীঘা যাওয়ার কথা ছিল তো আমরা খুবই দুঃখিত যেতে পারছি না তো আপনি যদি আপনার বাসটির যে এক হাজার টাকা আমরা যে নগদ দিয়েছিলাম আপনাকে ভাড়া করার সময় সেটা যদি একটু ফেরত করতেন খুবই উপকার হতো আর অনিচ্ছাকৃত কারণের জন্য আমরা যেতে পারছি না বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে তো আমরা খুবই দুঃখিত পরবর্তীকালে যদি আমরা আবার পুনরায় কিছু দিন বাদে হয়তো আমরা যাওয়ার পরিকল্পনা করব তখন আপনার সাথে যোগাযোগ করব আপনার এই সংস্থার সাথে আপনাদের ওখান থেকেই আমরা পরবর্তীকালেও ভাড়া করব কিন্তু বর্তমানে আমরা খুবই দুঃখিত যে আমরা যেতে পারছি না তো আপনারা যদি একটু ব্যবস্থা করতেন খুবই ভালো হতো আর আমরা দুঃখিত যেতে পারছি না আপনি আপনার যদি হাজার টাকাটা যদি ফেরত করে দেন খুব উপকার হতো